পাখির বাসস্থান বলতে আমার মতে পাখির কোনো বাহস্থান নেই কারণ এখনকার

যেভাবে গাছপালা কেটে দেওয়া বা ঝড়ঝাপটারও ঝড় বর্ষার কারণে পাখির কোনো নির্দিষ্ট বাসস্থান নেই তাই আমি কী করি দেখলাম আমি এক মাসির বাাড়ি গিয়েছিলাম সেই মাসির একটা ছেলে আছে তো সেই ছেলে এই ছেলে দেখলাম কয়েকটি গাছে কয়েকটি গাছে দু চারটে ভাঁড় বেঁধে দিলো মাটির যে ভাঁড় ভাঁড় বেঁধে দিয়েছে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন বাঁধলি ভাঁড়গুলো তো বলছে যে আজকাল যে যে কারণে বাঁধলাম আজকাল পাখির কোনো বাসস্থান নেই ওরা ডিম বাতে অসুবিধা হচ্ছে থাকার অসুবিধা হচ্ছে এবং কিট এর পরের জেনারেশান যে তৈরি হবে তাদের অসুবিধা হচ্ছে সেই কারণে আমি ভাঁড়টা বেঁধেছি তো আমি বললাম যে এইভাবে যদি পাখির তো কোনো বাসস্থান নেই এইভাবে যদি সবাই এই পাখির প্রতি এরকম সুবিধা করে

খুব সুন্দর হবে তো তার সাথে সাথে ও যখন ভাঁড় বেঁধে দিলো মাটির কিছু আমও বেশ কিছু কয়েকটা গাছে ভাড় বেঁধে দিলাম আমি ওকে বললাম যে আমাদের শহর এলাকায় পাখি খুবই কমই দেখা যায় তো তোদের এই দিকে এসে বুঝলাম যে পাখি দেখা যায় খুব বেশি এবং বাসস্থান অসুবিধা তো তুই যে করছিস এইরকম তো আমি তোর সাথে সাথে কিছু ভাড় পেতে দিই ওইভাবেই পাখির সেইভাবে কিছুদিন থাকলাম মাসিদের ওখানে তার ভিতরে পাখিগুলো এসে থাকতো তাদের ডিম পারতেও সুবিধা হতো তাদের থাকা তাদের যে ডিম পেরে বাচ্চা তো সেই সব বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখতো কারণ তারা থাকার খুব ভালো সুবিধা পেয়েছিলো এবং সুরক্ষিত জায়গায় ছিলো সেই কারণে তাদের বাচ্চাগুলো লালন পালন করতো খুব ভালো করে আর এইরকম যদি সবাই করতে থাকে দিন দিন তাদের জেনারেশান খুব সুন্দর হবে কারণ তাদেরও একটা থাকার বাসস্থানের খুবই দরকার কেউ যদি এরকম পাখিদের থাকার অসুবিধা হয় সবাই একটু পাখিদের এইভাবে থাকার এ করে দিয়ে এটাই হচ্ছে পাখির সংরক্ষণ পর্যবেক্ষণের লালন পালনের ভূমিকা হলো